প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনে আমূল পরিবর্তন এনেছে এখন ইন্টারনেট বা স্মার্ট ফোনের অবকাশে আমরা গোটা বিশ্বকে হাতের মুঠোয় ধরে ফেলেছি এই ইন্টারনেট এবং স্মার্ট ফোনের সাহায্য আমরা বিভিন্ন কাজ করে থাকি টিকিট বুকিং হোটেল বুকিং ব্যাঙ্কের বিভিন্ন কাজ কেনাকাটা সমস্ত কাজেই আমরা ইন্টারনেটের ব্যবহার করে থাকি তাই আমাদের জীবন আগের তুলনায় অনেক সহজ হয়ে উঠেছে